সাম্প্রতিক বছরগুলোতে সুফি গান বেশ জনপ্রিয় হয়েছে এটা আমি মানি আর সুফি গায়কদের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে জাভেদ আলি আর বাংলাতে ধরুন আগে আমি আমার খুব পুরনো একজন খুব প্রিয় একজন গায়ক গায়ক আমির খুসরো ভাগ্য হয়নি তাকে দেখার কিন্তু তার গান আমি শুনেছি বেশ ভালো আর তাছাড়া কাওয়ালি হলো সুফি সঙ্গীতের সবচেয়ে বড় পরিচিত রূপ এবং দক্ষিণ এশিয়ায় সুফি সংস্কৃতিতে বেশ ভূমিকা পালন করে এই কাওয়ালি গান যাই হোক ঘূর্ণায়মান দরবেশের সীমা অনুষ্ঠানেও সঙ্গী সঙ্গীত কেন্দ্রীয় যা আইন নামক সঙ্গীতের একটি ফর্মের জন্য সেট করা হয় একটি কণ্ঠ এবং যন্ত্রের অংশ যা তুর্কি শাস্ত্রীয় যন্ত্র যেমন নে এমন একটা বাঁশি রীড যেখানে নে শব্দটা বা নে আওয়াজটাকে আমরা জেনারেলি নিই আর পশ্চিম আফ্রিকান গাওয়া অন্য রূপ হলো ইন্দো ইন্দোনেশিয়া থেকে আফগানিস্তান থেকে মরক্কো এরা প্রত্যেকেই সুফি গান খুবই পছন্দ করে তো সুফি প্রেমের গানগুলো অ্যাকচ্যুয়ালি এগুলো প্রায়শই গজল তো আর কাফি হিসাবে পরিবেশনও করা হয় একটি একক ঘরানার সাথে তাল বন্ধন এবং হারমোনিয়াম অবশ্যই সুফি গানের জন্য প্রধান যন্ত্র হারমোনিয়াম ছাড়া সুফি গান শুনতে একদমই ভালো লাগে না আর শ্রুতিকটু লাগে এটা আমার মনে হয় তো সেই উদ্দেশ্যে সুফি গান আমি পছন্দ করি আর সেরা গায়ক আজকালকার দিনে আমার চোখে একজনই রয়েছেন যেটা হচ্ছে জাভেদ আলি ব্যাস এইটুকুই আমি বলতে চাই সুফি গান সম্পর্কে